আমার জীবিকা হল বাস চালানো আমি এই জীবিকাতে যাওয়ার জন্য প্রথমে আমি যখন একটা বাসে কন্ডাকটারি করতাম ঠিক সেই সময় আমার এক বন্ধু আমাকে বাস চালানো শেখায় আমি এই জীবিকাতে তারপরে যাই এই জীবিকাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস আমি দেখেছিলাম যেহেতু আমার নিজের বাস তাই আমি যদি নিজে চালাই তাহালে এই বাসের লাভ আমি অনেকটাই আমি নিজে অনুভব করতে পারব